ও আচ্ছা না না আসলে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমার এটা গন্ডগোল করছে কখনও আমি এখান থেকে আমি হাওড়া যাব কখনও পাঁচশো টাকা দেখাচ্ছে বুক করেছিলাম বুক করার পরে আবার সেটা আবার ছশো টাকা দেখিয়ে দিচ্ছে তাই এখান থেকে তো হাওড়া যাওয়ার ভাড়া ছশো টাকা না না তাই না অনেকটাই বেশি হয়ে যাচ্ছে পাঁচশোটা পাঁচশো টাকা মতোই ঠিক ছিল আর বুক করার পরে তো ছশো টাকা আবার দেখাচ্ছিল তাই না ওই জন্যই

হ্যাঁ যেতে তো চাই যাওয়ার জন্যেই তো ও বুক করেছিলাম কিন্তু একশো টাকা একশো টাকা অতিরিক্ত দেখাচ্ছে তাই না এখান থেকে তো হাওড়া যাওয়ার ভাড়া ছশো টাকা না পাঁচশো টাকা হলে তাও ঠিক আছে হ্যাঁ করছি হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ